যেহেতু আমি শহরের বাড়িতে থাকি তাই যখন আমি গ্রামের বাড়িতে যাই তখন আমি প্রতিদিন সকালে পাখিদের খাবার খেতে দেই তখন আমি দেখি যে অনেক রকমের পাখি খাবার খেতে আসে এবং প্রতিদিনই রঙ বেরঙের পাখিদের দেখতে পাই এছাড়াও কিছু পাখি দেখতে পাই যারা মাঝে মাঝে আসে তাদের দেখতে খুব সুন্দর হয় তাদের গায়ের রঙ নীল ঠোঁটটা লাল রঙ এর এবং চোখ এ খুব সুন্দর এবং তাদের আকৃতি আকৃতিও অনেক ছোটো হয় অন্যান্য পাখিদের তুলনায় এই পাখিদের দেখতে অসাধারণ লাগে আমার আমি প্রতিদিন সকালে যখন খাবার খেতে দিই পাখিদের তখন তাদের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকি মাঝে মাঝে খুব মনে হয় তাদের যদি কিছু ফটো তুলে রাখতে পারতাম তাহলে খুব ভালো হতো সেই ফটো আমি পরে ফোন থেকে দেখতে পেতাম তাছাড়াও আমি সেই ফটোগুলো কিছু কিছু কম্পিউটার থেকে বের করে বাড়ির দেওয়ালে টাঙিয়ে রাখতে পারতাম এছাড়াও আমাদের গ্রামের বাড়ি থেকে কিছুটা দূর একটা মাঠ আছে সেখানে যদি বিকালে যাওয়া যায় তাহলে অনেক নতুন নতুন পাখি দেখা যায় যাদের আমরা আগে কখনো দেখিনি একদিন আমি সেই মাঠে বিকালে গিয়েছিলাম এবং কিছু নতুন নতুন পাখিদের দেখেছি তাদের দেখে আমার খুব ভালো লেগেছে এবং কিছু নতুন পাখিও ফটো তুলেছি অনেক কষ্ট করে আর তাছাড়াও আমাদের গ্রামের বাড়ি থেকে কিছুটা পথ গেলে একটা ভাঙা পাড়ে যেখানে মাঝে মাঝে আমি যাই সেখানে গিয়ে কিছু পাখি দেখি যেমন শালিক টিয়া ময়না কোকিল বাবুই ফিঙে শকুন কাঠঠোকরা চড়ুই কাক পায়রা প্রভৃতি এই পাখিগুলোকে দেখে আমার মন খুব ভালো হয়ে যায় আমি তাদের ফটোও তুলি দূরবীন দিয়ে এছাড়া কিছু নতুন পাখি দেখি তাদেরও ফটো তুলি আমাদের গ্রামের বাড়ির পুকুর থেকে যখন মাছরাঙা পাখি মাছ ধরে খায় তখন খুব দেখতে ভালো লাগে সেটাও আমি ফটো তুলি আমাদের গ্রামে যে নদীটি আছে সেখানে যখন আমি বিকেলে যাই তখন দেখি যে সারি সারি বক উড়ে যায় সেগুলো দেখেও আমি ফটো তুলে রাখি